না আমি আর আগেকার দিনের মতো অত কলম আর কাগজে লিখতে পছন্দ করি না এবং ল্যাপটপ কম বা মোবাইলটাকেই আমি বেশি পছন্দ করি কারণ এখানে টাইপ করে মানে আজকাল আমি যে সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং তাছাড়াও যে রি রিড আছে সেইগুলোতে কী হয় কি না সহজেই যদি আমি কোনো কিছু লিখি বা কিছু প্রকাশ করি সেগুলো হচ্ছে সহজে মানুষের কাছে মানে পৌঁছাতে পারে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে আর এখন কাগজ কলমে লিখে হয়ত যদি কোনো পেপারেও যদি প্রকাশ করা হয় তা সে লেখাটা তো কজন দেখবে অর্থাৎ কেউ না কেউ ওতে ঝালমুড়ি করে খেয়ে নেয় কেউ চপ বানিয়ে নেবে কাগজটাকে তো সেই লেখাটা কেউই তো আর পড়বে না এবং গুরুত্বও দেয় না এবং সেই খবরের কাগজ আস্তে আস্তে সেই তলিয়ে যাবে কোথায় তার কোনো ঠিক নাই এবং লেখাটার কোনো গুরুত্বই থাকবে না এই জন্য ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে টাইপ করে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত জিনিস রয়েছে সেখানে যদি প্রকাশ করে দেওয়া হয় তবে সেখানে হাজারো মানুষ রয়েছে যারা এই লেখাটাকে পড়বে এবং নিজের মধ্যে হয়ত একটু পরিবর্তন আনতে পারবে এবং আমার মতে লেখার প্রতিবছরে আমি যে লেখার পরিবর্তন করেছি তার মধ্যে থেকে বলা যেতে পারে যে ওই দৃষ্টিভঙ্গিগুলোতে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে না কেন এই ব্যাপারে কিছু লেখা তাছাড়াও তাদের যে অর্থনীতি দিকে যে ভারতের অর্থনীতি যে রাজনৈতিক দলেগুলোর কারণে হয়তো শেষ হতে চলেছে সেইগুলো একটু সেগুলোর দিকে নজর দিয়ে লেখা তারপরে হয়তো ছোটবেলাকার শিশুরা যাতে পড়াশোনা করতে পারে না আর্থিক অভাবের জন্য সেই দিস্টি তাদের দৃষ্টিভঙ্গিগুলো তাদের জন্য একটু লেখা এই সমস্ত জিনিসগুলো দেখেই আমি নিজের লেখার একটু পরিবর্তন করেছি এবং আমি এইগুলোকে প্রতিনিয়তই নিজের যে ফেসবুক এবং ট্যুইটর ইনস্টাগ্রাম এগুলোতে আমি পোস্ট করে দিই অর্থাৎ এগুলোকে আমি ছেড়ে দিই এবং যাতে মানুষেরা সহজেই দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করতে পারে